আমার কাছে এখন যে জিনিসটি রয়েছে সেটি হল স্কুল ব্যাগ স্কুল ব্যাগের অভিজ্ঞতা আমি একটি স্কুল ব্যাগ অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টে তো সেই স্কুল ব্যাগটি আমার ভালো এসেছে যে স্কুল ব্যাগটা আমি যেরকম খুঁজেছিলাম সেরকমই এসেছে যে স্কুল ব্যাগটাতে করে আমি অনেক বই নিয়ে যাব সেজন্য ভালো দেখে একটা ব্যাগ অর্ডার করেছিলাম তো আমি যেরকমভাবে অর্ডার করেছিলাম আমার সেইরকম সেরকমই আসছে